আমি মনে করি যে পাখি দেখতে বা চিনতে গেলে কোনো অ্যাপসের প্রয়োজন হয় না কিন্তু আমি যেহেতু গ্রামে মানুষ হয়েছি পাখি দেখা চেনা তাদের নাম জানা সেগুলো আমি সবই জানি এখন আমার বিয়ে হয়েছে শহরে আমি যখন যাই মানে দু একটা জঙ্গলে ঘুরতে যাই জঙ্গলে ঘুরতে গেলে অনেক অনেক পাখি থাকে যেগুলো আমি নাম জানি না তাদেরকে চিনি না খুব সুন্দর সুন্দর পাখি থাকে তখনই অ্যাপসের প্রয়োজন হয় যে আমি অ্যাপসে গিয়ে পাখিটাকে চিনতে চাই অ্যাপস তখনই আমি অ্যাপসে যাই অ্যাপসের দরকার পড়ে আর ফিল্ড আমার একটা বান্ধবী আছে যে পাখি বা চর্চা বেশি আর কি আমি তার কাছ থেকে জানার চেষ্টা করি কিছু সেও আমাকে কিছু বলে পাখি এরকম ওইরকম মানে পাখির নাম কী সবই আমার বান্ধবী আমাকে বলে যেহেতু সে জন্য আমার পাখি চিনতে খুব একটা অসুবিধা হয় না কিন্তু জঙ্গলে গেলে নতুন নতুন পাখি দেখা যায় সব পাখি তো আর এক হয় না জঙ্গলে গেলে যখন আমি যখন একটু পাখি দেখলাম আমার হাজব্যান্ডের সঙ্গে গেছি একটা পাখি দেখেছি পাখিটার নাম জানি না কিন্তু পাখিটা দেখতে খুব সুন্দর তখনই আমি অ্যাপসটা ব্যবহার করি যে তখন আমার মনে পড়ে যে অ্যাপসে গেলে তাহলে তো আমার পাখিটা চিনতে সুবিধা হবে পাখিটার নাম জানতে সুবিধা হবে তখনই আমি অ্যাপসে যাই গিয়ে চেক করি ফটো দিই ফিল্টার করি পাখি খুব ভালো